বলছি দাদা আপনি ক্যাফে টাইমের ম্যানেজার বলছেন তো আমি যে খাবারটা অর্ডার করেছিলাম সেই খাবারটা আসতে আসতে রাস্তায় চলকে পড়ে গিয়েছে সমস্ত খাবার কেমন মাড়ামোড়ি হয়ে গিয়েছে আর আমি যে সমস্ত খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো তো সম্পূর্ণ আসে নি আর অন্যান্য কী সব খাবার চলে চলে এসেছে আর খাবারটি দেখে সঠিক মনে হচ্ছে না কেমন যেন তৈলাক্তভাব রয়েছে দেখেও টাটকা বলে মনে হচ্ছে না তাই আমি এই খাবারটি ফেরত দিতে চাই আশা করছি আপনি এই খাবারটা খুব তাড়াতাড়ি ফেরত নিয়ে নেবেন